হ্যাঁ বলছি আপনার হ্যাঁ আমি নদিয়ার থেকে বলছি বলছি আপনারা এবছর কোথাও বেড়াতে যাচ্ছেন পুরী যাচ্ছেন পঁচিশে ডিসেম্বর বলছি আমাদের তো এখন হাতে অনেক টাইম রয়েছে তাহলে আমরা ভাবছিলাম যে আমাদের পরিবারের লোককে নিয়ে বেড়াতে যাব তো কীরকম কী ভাড়া পড়বে মাথাপিছু হ্যাঁ দাদা এটা কী বলছেন কুড়ি হাজার টাকা মাথাপিছু হ্যাঁ তা খাবার কীরকম দেওয়া হচ্ছে হুম হুম হ্যাঁ সবই ঠিক আছে কিন্তু আমরা তো পরিবারে আটজন লোক তাহলে আটজন গেলে অনেক টাকা পড়ে যাচ্ছে তাহলে কিছু কম হবে না আমাদের হ্যাঁ তাহলে না আর বলছি দাদা আমাদের একটু সামনের দিকের সীটটা রাখবেন কারণ আমাদের একটু বয়স্ক মানুষ মা বাবা যাচ্ছে তো পিছনের দিকে বসলে একটু অসুবিধা হবে না দাদা ওরকম করবেন নি তাহলে আর ভাবছিলাম যে পরের বছর যাব তাহলে এ বছরই যাওয়া শেষ হয়ে যাবে আর পরের বছরের জন্য আর কোনো আশা করা যাবে না তাহলে

হ্যাঁ কিন্তু মা হ্যাঁ মা বাবার বয়স হয়েছে তো ওই বেশি পিছন দিকে বসলেও তো গাড়ির ঝাঁকুনিটা একটু বেশি হতে পারে তাই জন্যে বলছিলাম যে সামনের দিকের সীটটা দেখুন না যদি ম্যানেজ করা যায় তো করে দিন হ্যাঁ আমরা আটজন যাবো তার মধ্যে দুটো সীট একটু সামনের দিকে করে দিবেন আর আমাদের মানে মাঝখানে হলেও চলবে হ্যাঁ ভাবছি ভাবছি কালকের মধ্যে যদি পারি তো কিছু দিয়ে আসবো আর বলছি ওইখানে ওয়েদারটা এখন কীরকম হবে আচ্ছা মানে হালকা পোশাক নিয়ে গেলেই হবে না কি আচ্ছা ঠিক আছে আমি তাহলে কালকে যাব দিয়ে আপনাকে বাকি পয়সাটা দিয়ে আসবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে